সময় সময়ের সময়ের সাথে সাথে ইতিহাস বদলেছে এবং ইতিহাসও আজ আমি যেগুলো পড়ছি আগামী দিনে ভবিষ্যৎ সেই দিন যখন আগামী দিনে যে ঘটনা যে ঘটনা ঘটছে আগামী দিনে সেগুলো তো ইতিহাস হ্যাঁ আগেকার তো আমাদের ইংরেজ আমলে বাংলা পশ্চিম বাংলা পশ্চিম বাংলা তো বোঝায় বি বিহারের কিছুটা আসাম বাংলাদেশ এগুলো উড়িষ্যা বেশ কিছু বাংলা ছিল হ্যাঁ কিন্তু আজকের সময় তার তার তো আজকে তো বাড়িয়ে দিয়েছে আজ যে সীমানা বেড়ে গিয়েছে দেখা গিয়েছে গ্রাম বাংলা আর ওপার বাংলা তখন যেটা ছিল এখন সেটা আস্তে আস্তে সীমানা সীমানা কমতে কমতে পশ্চিম পশ্চিম বাংলা বলতে ওই তো ওই উত্তরবঙ্গ কুচবিহার দার্জিলিং জল জলপাইগুড়ি এই পুরুলিয়া ঠিক আছে পুরুলি বীরভূম এ দক্ষিণ চব্বিশ পরগনা ঠিক আছে পঁচিশ ছাব্বিশ জেলায় সবচয়ে দক্ষিণ চব্বিশ পরগনা এ এই ইতিহাস ইতিহাস বিভিন্ন নদী নদীপথ পরতে পরতে পরিবর্তন করেছে বিভিন্ন সময়ে মানুষ ইংরেজ